আমার এলাকায় শিল্প কারুশিল্পে বিভাগে রাজ্যের অর্থনৈতিক উন্নতি ও বিদ্ধোতি হচ্ছে যেমন রাজ্যে শিল্পে আমাদের এলাকার শিল্প আছে সেখানে কর্মসংস্থান হচ্ছে তো সেই কর্মসংস্থানের লোক নিয়োগ হচ্ছে সেখানে অনেকে কাজ পাচ্ছে সেখান তাদের সেখান থেকে তাদের সংসার চলছে সেই কর্মসংস্থাতে যেসব জিনিস রপ্তানি হচ্ছে সেগুলো বাইরে যাচ্ছে সেখান থেকে সরকার অনেকটা অনেকটা অনেকটা অর্থনৈতিক দিক থেকে উন্নতি হচ্ছে পর্যটক কেন্দ্র তৈরি হয়েছে সেইসব শিল্পকে দেখার জন্য সেখানে জিনিসগুলো সব বিক্রি করা হয় প্লাস সেখানে সবকিছু সবকিছুর জন্য জাদুঘর জাদুঘর হয়েছে প্রদর্শনীয় প্রতিটা জিনিস সেখানে দেখানো হয়